হ্যালো হ্যাঁ যাব এখন ড্রেস প্যান্ট জামা পরিনি একটু দেরি হবে বুঝলে আধ ঘন্টা পরে এখন থেকে আপনি বার হচ্ছেন ওহ তাহলে অমুক জায়গায় দাঁড়ান কোথায় দাঁড়াবে আপনি বলে দিন না আচ্ছা হ্যাঁ আপনি গুছিয়ে বার হলে আমাকে ফোন করবেন আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ কী বলুন

হ্যাঁ হ্যাঁ না না ফুল ফল টল কিনে নিয়ে পুজো দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আর জানিয়ে নেবেন কোত কোথায় কখ জানাবেন তখন আমাকে ফোন করে দেবেন

হ্যাঁ বলুন

আচ্ছা না না আর কেউ যাবে না আমি একা হ্যাঁ রাখুন